মশাবাহিত যে অসুস্থতা মধ্যে যে যে ডেঙ্গু জ্বর ম্যালেরিয়া যেসব শরীরে আমাদের শরীরে ঢুকছে তার জন্য আমাদের কিছু নর্দমা পরিষ্কার রাখা দরকার বা পুকুর খাল বিল এগুলো সব পরিষ্কার রাখা দরকার যাতে মশাটা আমাদের শরীরে ডেঙ্গু বা ম্যালেরিয়ার মতো খতরনাক যে রোগ যাতে না আসতে পারে তার জন্য আমাদের যে কী কী করণীয় দরকার সেগুলো আমাদের নি খেয়াল রাখতে হবে যেমন নর্দমায় পরিষ্কার রাখতে হবে তেমন যেমন আমাদের খাল বিল পুকুর নালা এগুলো পরিষ্কার রাখতে হবে তাদের মধ্যে সরকার আমাদের কিছু ট্রিটমেন্টও করছে বা আমরাও কিছু তার মধ্যে ট্রিটমেন্টে আছি তার মধ্যে কিছু যেমন বেচিং পাউডার দিলে আমাদের যে মশা বিতাড়িত হচ্ছে আমাদের আরেকটা বড় জিনিস হচ্ছে যে আমরা নিমপাতা তেল এ করে পাইল করে মশা আমরা তাড়াতে পারি নির্মূল করতে পারি